হ্যাঁ এলাকায় আমাদের এলাকায় সাধারণত বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাসস্ট্যান্ড অনেকটাই দূরত্ব সেখানে যেতে গেলে আমাদের হয় রিক্সা নয় অটো করে যেতে হয় আমাদের এলাকার মধ্যেও যদি বাসের একটা যাতায়াতের পরিকল্পনা থাকতে বা হতো তাহলে আমাদের আর এই ছোটো ছোটো যানবারের ওপরে নির্ভর করে থাকতে হতো না সরাসরি আমরা ডাইরেক্ট যে কোনো জায়গায় চলে যেতে পারতাম তাছাড়া আমাদের বাস জাম রাস্তাঘাটে প্রি বা যা পরিস্থিতি দাঁড়ায় মাঝে মাঝে জায়গায় বিভিন্ন জায়গায় এতো যানজ হয় যে সেখানে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয় অপেক্ষা করতে হয় হ্যাঁ অফিসে যারা অফিসে যাতায়াতের সময় দেখা যাওয়ার অফিসের টাইম মতো পৌঁছোনো যাচ্ছে না হ্যাঁ দূরে কোথাও ঘুরতে যাবো ট্রেনের টাইম ফলো করতে গিয়ে ট্রেনটাকে টাইম মতো ধরা যায় না এরম পরিস্থিতি দাঁড়িয়ে যায় এইগুলো সাধারণভাবে অনেকটাই আরও সমস্যা তৈরি করে এই সমস্যা দূরীকরণের জন্য সাধারণভাবে যেগুলো উপযুক্ত কারণ সেইগুলোকে যতটা দূর করে আমাদের সমস্যা মুক্ত করা যায় ততই কিন্তু আমরা সুন্দরভাবে তাতে পারি